হ্যালো প্রণব বলছ আচ্ছা আচ্ছা শোনো দেখো তোমাদেরকে মানে এটা স্কুল থেকে দিয়েছে আচ্ছা তো তোমাদের স্কুলে কি বলে দিয়েছে মানে আমাদের যে দুর্গাপূজা এইসব এইসব নিয়ে মানে গোটা বছরের যেসব পূজাটুজা হয় সেইসব নিয়ে লিখতে নাকি আচ্ছা তো তুমি দেখো তুমি দেখো একটা জিনিস দিয়ে শুরু করতে পারো সেইটা হচ্ছে যে আমাদের এই মানে গোটা বছরে আমাদের মোট তেরো থেকে চোদ্দোখানা পূজোপার্বণ হয় ঠিক আছে তো তার মধ্যে যেগুলা বড়ো বড়ো পূজা যেমন গণেশ পূজা দিয়ে আমাদের শুরু হয় ঠিক আছে আর তারপরে তোমার শেষ হচ্ছে তোমার আমাদের লক্ষ্মীপূজা এইসব দিয়ে মানে তুমি যেটা দিয়ে শুরু হচ্ছে যেটা দিয়ে শেষ হচ্ছে সেইটা প্রথমে একটা লিখলে একটা জায়গাতে তারপরে তুমি লিখবে যেইটা যে কিছু কিছু পূজা যেমন বড়ো বড়ো পূজা হয় যেমন দুর্গাপূজা কালীপূজা এইগুলা বাঙালিদের পুজো হয় আবার কিছু কিছু পূজো থাকে যেগুলা তোমার মানে মুসলমানদের হয় আবার কিছু কিছু বা মানে সব সব বাইরে বাইরে বাকি সব যত রিজিয়ন থাকে মানে যত রিজিয়নাল পূজা সেইগুলো সবার পূজাগুলোকে তুমি ব্যাখ্যা করতে পারো পর তার পরের জায়গাটাতে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ওইগুলা ওইগুলা দিয়ে লিখতে পারো আরও আরও কিছু তোমাকে জিনিস লিখতে হবে সেইটা হচ্ছে যে তুমি ধরো কোন মাসে কোন পূজাটা হয় সেইটা তোমাকে দিতে হবে ঠিক আছে আবার তুমি আরও কিছু জিনিস ঢুকাতে পারো যেমন হচ্ছে আমাদের এই পুরুলিয়াতে কিছু কিছু মানে পূজা যেমন ভাদুপূজা ইতুপূজা এইসব পূজা যেগুলা হয় সেইগুলাও তুমি আবার ঢোকাতে পারো হ্যাঁ মানে আমাদের যে পুরুলিয়া জোনের মধ্যে যেসব পূজাগুলা হয়ে থাকে

তাহলে কি হবে তোমার বলো হ্যাঁ মানে পু দেখো পূজাতে খাওয়াদাওয়া তুমি যদি দাও তাহলে কি হবে জিনিসটা যে পূজাতে কি খাওয়াদাওয়া হয় পূজাতে যে যার যেমন খুশি খাওয়াদাওয়া খেতে পারে কিন্তু তোমাকে মেন যেটা তোমাকে বলতে হবে সেইটা হচ্ছে যে পূজোগুলা কোন কোন মানে কোন কোন সম্প্রদায়ের জন্য কোন কোন পূজা হয় সেই জায়গাটা তোমাকে প্রথমে তুলে ধরতে হবে আর ধরতে হবে যেইটা যে তুমি কোন কোন পূজাগুলাকে তোমাদের মানে আমাদের বাঙালিদের কোন কোনগুলা বড়ো পূজা বা মুসলমানদের কোন কোনগুলা বড়ো পূজা ঠিক আছে আর কোন পূজাতে কতটা কিরকম ভিড় হয় আমাদের পুরুলিয়া ডিস্ট্রিক্টের মধ্যে হ্যাঁ বা আমাদের পুরুলিয়ার ছোটোখাটো যেসব পূজাগুলা হয় সেই পূজাগুলা কি কি পূজা এই জিনিসগুলা তোমাকে একটা আলাদা আলাদা করে করে তোমাকে ইয়ে করে অনু অনুচ্ছে অনুচ্ছেদ করে তোমাকে একেকটা করে লিখে দিতে হবে

হ্যাঁ এইভাবে তুমি আগে একটা একটা আমাকে লিখে দেখাও তারপর আমি তোমাকে আরও কিছু ভালো মানে কিছু কিছু ইয়ে দিয়ে দেব যে এই এই জায়গায় এই এই করো তারপরে তুমি সেইটা তখন আবার ভালো করে লিখে তুমি স্কুলে জমা দিয়ে দিও ঠিক আছে ঠিক আছে রাখি তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ রাখো ঠিক আছে